হ্যাঁ বাইক চালানোর একটা উত্তেজিত তার মধ্যে একটা অন্যতম একটা হলো আমি একবার লাদাখে গিয়েছিলাম বাইক নিয়ে আমি আর একটা বন্ধু সেখানে কি রাস্তার কী অ মানে উঁচু নিচু মানে ভয় মনের ভিতরে তার ভিতরে আমার বন্ধু মানে বাইক নিয়ে পড়েও গিয়েছিল তো ফার্স্ট এড বক্স ছিল বলে মানে বেঁচে গেল তো তারপরেও সেই অবস্থায় সুস্থে মানে এত মনোরম পরিবেশ যে সেখানে যে মানে সেই যে পড়ে গিয়ে অসুস্থ সেই অসুস্থটাকে ভুলে গিয়ে আমরা দুজন খুবই মানে এনজয় করেছিলাম মানে চারিদিকে পাহাড় আর পাহাড় মানে উঁচু নিচু গিরি একটা রাস্তা মানে বিশাল একটা ব্যাপার আর বাইকের স্পিড একদমই ফুলব না যে চালা বিরাট স্পিডে বাইক চালানো একদমই না কারণ সেকেন্ড গিয়ার ছাড়া তো গাড়ির চালানের মতোই না রাস্তার যা অবস্থা আর তারপরে একবার ওখান থেকে আমি একবার আসি আমাদের রাজ্য হাইওয়ে রাজ্য হাইওের ভিতরে একদম ব্যান্ডেল থেকে যে বর্ধমান জি টি রোড হাইওয়ের যে রাস্তা খুবই যানজট কিন্তু দেখলাম ওইখানে হাইওয়েতে রাস্তা মানে ওভার ব্রিজ দিয়ে যে বাইক নিয়ে ওঠা মানে একদম ভালো একটা জায়গা আর একেবারে মানে গ্রামের দিক বললে আমাদের এটাকে গ্রাম ভাবে বলা যায় না গ্রামের দিকে বাইক চালানো খুবই একটা খারাপ হলো রাস্তায় গরু বা ছাগল তার ভিতরে বাচ্চারা এগুলো হুটহাট করে বার হয়ে আসে সে ক্ষেত্রে বাইক চালাতে গেলে গ্রামের দিকে যা ভয় একটা দিক থাকে সেটা হাইওয়েতে বাইক চালানো খুবই আমার মনে হয় ভালো ভালো একটা মানে মজা

এই দিক থেকে বাইক চালানো আমার সত্যি আমার লাইফে আমার মনে হয় যে বাইকে মানে ভালো যাওয়া মানে আমার মনের দিক থেকে একটা খুব একটা বিরাট ব্যাপার আমি অন্য গাড়ির থেকে আমার মনে হয় আমার বেস্ট আমি বাইকটাকেই মনে করি বাইকের গন্তব্য মানে বাইককে নিয়ে চলাকলাটা আমার একটা মানে খুব একটা মানে ইচ্ছা বলল আর মানে শখ শখ কি বলা যায় এটা একটা আমার একটা শখ যার জন্য আমি বাইকটাকেও খুব নিজের মধ্যে ভালোবাসি যে এটাকে নিয়ে আমি শখ যখন এটাকে নিয়ে আমি কোথাও বাইরে দূরে কোথাও গেলে বাইক ব্যাস এটাই